আমি সম্পাদনা এবং সংসদ পরিচালনা করার জন্য পরিচালন পর্ষদের সঙ্গে আলোচনা করে তারপরই কোনো সিদ্ধান্ত নিই এর জন্য পরিচালন পদ পরিচালন করার জন্য সবার সঙ্গে কথা বলে বার্তালাপ করে আমি কোনো সিদ্ধান্ততে আসি হ্যাঁ আমার বসার একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে বসে আমি লিখতে পছন্দ করি